আমি আগের নিয়ম অনুযায়ী লেখার থেকে বেশি ল্যাপটপ কিম্বা ফোনে টাইপ করতেই ভালোবাসি কারণ ল্যাপটপে আর ফোনের দ্বারা টাইপ করে খুব তাড়াতাড়ি লেখা সম্ভব এবং সেই লেখাটি যদি আমি অন্য জায়গায় পাঠাতে চাই সেইটিও খুব তাড়াতাড়ি অন্য দেশে কিম্বা অন্য জায়গাতে সেইটি চলে যায় কিন্তু যদি লিখতে যাই তাহলে আমাকে সেইটিকে পোস্ট অফিসের মাধ্যমে আমাকে পোস্ট করে পাঠাতে হবে চিঠির মাধ্যমে সেইটি যেতে অনেকদিন টাইম লেগে যাবে কিন্তু ল্যাপটপ ব্যবহার করে কিম্বা ফোন ব্যবহার করে মুহুর্তের মধ্যে আমরা কাজের কোনো একটি উপকৃত পাই তাই এখনকার যুগে ল্যাপটপ কিম্বা ফোন ছাড়া কোনোভবেই চলা সম্ভব নয় সব কিছু কোনো হিসাব করতে গেলেও ল্যাপটপ কিম্বা ফোনের মাধ্যমে টাইপ করে খুব তাড়াতাড়ি হিসাব করা হয়ে যায় কিন্তু আগের মাধ্যমে লিখে লিখে করতে গেলে গিট গুনে অনেকটা সময় লেগে যায় তাই ল্যাপটপ বা ফোন ব্যবহার করে আমাদের অনেকটাই সময় কম লাগে তাতে আমরা কি অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করতে পারি কিন্তু লেখার মাধ্যমে আমরা সেই কাজটা করতে পারি না তাই আমি ল্যাপটপ কিংবা ফোন দিয়ে টাইপ করতেই বেশি ভালোবাসি এর দ্বারায় অনেক আমি উপকৃত হয়ে থাকি আমি কেন হয়তো প্রত্যেকেই হয়তো এর দ্বারা উপকৃত হয়ে থাকে কারণ অল্প সময়ের মধ্যে যদি বেশি কাজ করা যায় তার থেকে তো ভালো কিছু আর হয় না